আমি আমার বাড়ির বিভিন্ন জায়গায় বাগান করিয়া থাকি তারমধ্যে হলো উঠানেও করি কখনও বা টেরেস গার্ডেনিং করে থাকি তাছাড়া আমার বাগান করার জন্যে একটা নির্দিষ্ট ঘরের পিছনে জায়গা রয়েছে সেখানে আমি বাগান করিয়ে থাকি উঠানে আমি যেইসব গাছগুলি লাগিয়েছি সেইগুলি হল বিভিন্ন ধরনের ফুলগাছ যাতে আমার উঠানে এই ফুলগাছগুলি খুব সুন্দর হয়ে ফুল ফুল ফোটে এবং আমার ঘরটিকে খুব সুন্দর লাগে আর তাছাড়াও টেরেসে যেসব গার্ডেনগুলি করি সেইগুলি হলো ছোটো ছোটো বনসাঁই গাছ এই গাছগুলি আমার টেরেসের বিভিন্ন সৌন্দর্যতাকে আরও বৃদ্ধি করে তোলে তাছাড়াও ছোটো ছোটো ফুলের গাছ অনেক রয়েছে এবং আমি আমার বাড়ির পিছনের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটায় যেয়ে বিভিন্ন ধরনের বড়ো বড়ো ফলের গাছ এবং অনেক বড়ো বড়ো বৃক্ষ বৃক্ষ লাগিয়েছি এইসব গাছগুলি লাগানোর ফলে পিছন দিকে ঘরের পিছন দিকে আমি বিভিন্ন ধরনের শাক সবজি ফলমূল বিভিন্ন কিছু পেয়ে অনেক কিছু পেয়ে পেয়ে থাকি তাছাড়া আমার শাক সবজি বলতে পালং শাক মূলা শাক এবং অল্প করে আলু চাষ এবং অনেক কিছু আরও লাগিয়ে থাকি আর তাছাড়াও এইসব আমি গার্ডেন করতে আমার এতটাই ভালো লাগে যে আমি প্রায় দিনের অনেকটা সময়ই আমার বাগান রক্ষণাবেক্ষণের দিকে সময় চলে যায়